আমার কাছে একটি জিনিস আছে সেটি হলো মোবাইল মোবাইল থেকে আমরা অনেক কিছুই সুযোগ সুবিধা পেতে পারি কা যেমন কোনো কেউ এলে বাড়িতে এলে কোথাও থেকে বাসে এলে ধরুন সেখানে আমরা বুঝতে পারি তার সঙ্গে যোগাযোগ করতে পারি ফোন করে জিজ্ঞাসা করতে পারি কি কত দূরে আছো সে হয়তো বললো এখানে আছি কি ওখানে আছি আমরা সেইটা বুঝতে পারছি সময় বিশেষ বুঝতে পারছি বা এখানে মোবাইলের মধ্যে কোনো কোনো কাজের জন্য ফর্ম পূরণ বা কোনো কাজের সুযোগ সুবিধা এলে সেসব দেখতে পারছি টিভি সিরিয়াল এসব দেখতে পাওয়া যায় কোনো খেলা দেখতে পাওয়া যাচ্ছে কোনো খেলা যদি দেখতে ভালোবাসি বা কোনো আঁকা বা কোনো গান শেখার ক্ষেত্রে বা কোনো নাচ শেখার ক্ষেত্রে তা আরও অন্যান্য কিছু যেমন প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা সেসব ঘটনা বুঝতে পারি মোবাইলের সামনে দেখে জানতে পারি সেইসব জিনিস এইটা আমাদের সময়কে জানিয়ে দেয় বা আমাদের কখন কোন টাইম কোনো সুযোগ সুবিধাও এটা আমাদেরকে বুঝিয়ে দেয়